আমার বাগধারা প্রিয় হলো যে শাঁখের করাত আমার জীবনটা এখন শাঁখের করাতের হয়ে গেছে কারণ আমি সংসার সংসার করতে করতে আমার এই সেই চাকরি করার যে ইচ্ছে সেই ইচ্ছেটা পূরণ করতে পারছি না আমি না পারছি চাকরি করতে না পারছি সংসার ঠিক মতো করতে কারণ কী সংসারে মন দিয়ে করতে গেলে চাকরিটা করা হচ্ছে না চাকরি মন দিয়ে করতে গেলে সংসার করা হচ্ছে না তাই আমার এখন সেই পরিস্থিতি চলে এসেছে যে শাঁখের করাত আগালেও কাটে পেছলেও কাটে তাই আমি না পারছি চাকরি ছাড়তে না পারছি সংসার সামলাতে কারণ কী সংসারে একটা বাচ্চা হলে যে বাচ্চার প্রতি যে যত্ন সহানুভূতি সব রকম থাকে সে সহানুভূতি পরিস্থিতির চাপে পড়ে করতে পারছি না বাচ্চার পড়াশুনো এবং তাকে দেখাশুনা করা ঠিক মতো করে সেটা করতে গেলে সময় দিতে হবে সেই সময়টা আমি দিতে পারছি না সেই কারণে চাকরি সময় দিতে হলে আমি সংসারে সময় দিতে পারছি না সংসারে সময় দিতে পারলে চাকরিতে সময় দিতে পারছি না চাকরিতে না সময় দেওয়ার কারণে এখানে বসের বকুনি খেতে হচ্ছে আর সংসারে সময় না দিতে পারার জন্য বাচ্চার পরিস্থিতি খুব খারাপ হচ্ছে বাচ্চা পড়াশুনায় মন দিতে পারছে না এবং সংসারের যে সমস্ত মানুষ থাকে তাদের প্রতি আমি সমস্ত রকমের কর্তব্য পালন করতে ব্যাহত হচ্ছি তাই সংসার করতে গেলে চাকরি ছেড়ে দিতে হবে চাকরি করতে গেলে সংসার ছাড়তে হবে যে কোনো একটা বিষয় মেনে নিতে হবে তার জন্য প্রয়োজন তাই আমি এই কারণটা বলতে চাইছি যে আমার জীবনটা এখন শাঁখের করাতের মতো হয়েছে